কাজের বাইরে বলতে আমার যে শখগুলো রয়েছে তার মধ্যে রয়েছে এক হচ্ছে আঁকা এবং পড়াটা একটা শখের মধ্যে রয়েছে আমার এবং তাছাড়াও মুভি দেখা এবং বন্ধু বান্ধবের সঙ্গে আলোচনা মানে কথাবাত্রা বলা সেটাও আমার কাছে একটি শখের বিষয় হিসাবে রয়েছে এবং আগ্রহগুলো বলতে হচ্ছে আমার নতুন করে কোনো কিছু শিক্ষকতা ওষুধ সম্পর্কে আমার যথেষ্ট নলেজ রয়েছে এবং এমন কি ডাক্তারে আলাদা আলাদা প্রতিষ্ঠানগুলিতেও আমার যেতে খুব ভালো লাগে এগুলো হচ্ছে আমার একটু আগ্রহ বিষয় এবং তা ছাড়া আমার যে দিন দৈনিক যে কাজগুলো রয়েছে দৈনিক কাজ বলতে আমার লোকদের সঙ্গে কেরকম জনসেবা সেগুলি করেও মানে উবেক টাকাকড়ির বিষয় রয়েচে এবং আমার করতে খুব ভালো লাগে সুতরাং এটাই আমার সব থেকে বেশি আগ্রহ যে আমি কতোটা মানুষদেরকে সাহায্য করতে পারছি নিজের থেকে